কৃষকরা কৃষকরা মানে পশুর বর্জ্য কীভাবে ব্যবহার করে মানে পশুর বর্জ্য আমাদের অনেক কাজেই ব্যবহার হয় যেমন আমরা মানে ওটা সার হিসেবে ব্যবহার করা হয় বা অনেক রকমভাবেই এটা ব্যবহার করা হয় যেমন আমরা কোনো কিছু মাঠে সব চাষবাস করলে কৃষকরা ধরো কৃষক কৃষক কিছু চাষবাস করলে ওটাকে জমিতে দিয়ে আর ফসলটা ভালো হয় বা আমি কোনো ফুল গাছ পুঁতলাম সেটা দিয়ে আমি কিছু ফুল গাছ পুঁতলাম ফুল গাছের গোড়াতে একটু দিলে ফুলগাছটাও সুন্দর হবে একটা সুন্দর সারের হিসেবে ব্যবহার করা হয় বা অনেক সময় মানে কি জমিতে জমি চাষের সময়ও দেওয়া হয় এইভাবেই পশুর বর্জ্য ব্যবহার করা হয় নষ্ট করা হয় না